বলছেন হুম হুম হুম ও আচ্ছা হ্যাঁ আমার ওই রেজিস্ট্রেশনের হ্যাঁ হ্যাঁ তো আপনারা কোথায় যাবেন আচ্ছা সুন্দরবন যাবেন হ্যাঁ সে তো খুব ভালো জায়গা তো কত জন যাবেন জন দশেক আচ্ছা ঠিক আছে তো আপনারা কোনটাতে মানে কমফর্টেবল হবেন বাস না কি ট্রেন কোনটা ভালো হবে বলুন দেখুন হ্যাঁ আসলে দেখুন বাস যদি ভাড়া করে নিয়ে যান তাহলে বাসটাও তো মানে ওখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না আমাদের জন্যই ওটা একদম আমাদের জন্য বুকিং করা থাকবে তো তখন আমাদের একটু বেশি খরচা পড়ে যাবে পার মাথাপিছু ধরে রাখুন বারো থেকে তেরো হাজার টাকা মতো পড়ে যাবে কিন্তু যদি ট্রেনে করে যাই তাহলে যাওয়ার সময় একটা ট্রেনের না হয় ওই দশ বারোটা সিট বুক করে নেব আর প্রথমে সিট বুক করে নেব এরকমভাবে সেখানে খরচটা দু থেকে তিন হাজার টাকা বেশি হবে মানে ওই আট থেকে নহাজার টাকা পড়ে যাবে

হ্যাঁ জার্কিংটাও কম হবে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আমরা চারবেলা খাওয়া দেবো আর হোস্টেল হোস্টেল বলছি হোটেলের যে ফিজটা সেটাও আমরা দিয়ে দেবো কিন্তু আপনারা যদি সেখানে কোনো বাড়তি খরচা কোনো বাড়তি যদি কোনো গাড়ি ভাড়া করে যদি ঘুরতে যান সেগুলো আপনাদের নিজের টাকা হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ডিসেম্বরে ডিসেম্বরে তো না ডিসেম্বরে তো গাড়ি ছাড়া হচ্ছে না তাহলে জানুয়ারিতে না হয় যাব জানুয়ারির তিন চার তারিখ করে তখন গেলে কি কোনো অসুবিধা হবে হ্যাঁ আসলে পঁচিশে ডিসেম্বরে সবাই তো অনেকে যায় তো তখন কী ট্রেনের যে টিকিটের দামও অনেক বেশি হয়ে যায় না ওই জন্যে আপনাদের বেশি খরচা হয়ে যাবে কম খরচা যাতে হয় সেটার জন্যই বললাম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনি না হয় কালকে যদি পারেন বিকেল চারটে নাগাদ আমাদের অফিসে কিছু অ্যাডভান্স নিয়ে চলে আসবেন টিকিট মিকিট বুক করে দেবো

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে